নদিয়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা একটি বৈচিত্র্যময় অর্থনৈতিক দৃশ্যপট রয়েছে এই অঞ্চলে কৃষি হলো একটি উল্লেখযোগ্য উল্লেখযোগ্য অবদান অনেক বাসিন্দা কৃষিকার্যে নিয়োজিত গাঙ্গেয় বদ্বীপের উর্বর মাটি ধান পাট এবং শাক সবজির মতো ফসল চাষে সহায়তা করে উপরন্তু ঐতিহ্যবাহী কারুশিল্প যেমন মৃৎশিল্প বয়নশিল্প এবং ভাস্কর্য নদিয়ায় বিশেষ প্রচলিত এই কারুশিল্পে দক্ষ কারিগররা স্থানীয় অর্থনীতি এবং সাংস্কৃতিক ঐতিহ্যে অবদান রাখে যদিও কৃষি একটি প্রাথমিক পেশা হিসেবে রয়ে গেছে মৃৎশিল্প বুননশিল্প এবং ভাস্কর্যের কারুকার্যও শহরাঞ্চলে পর্যটকদের আকর্ষণ করে দর্শনার্থীরা প্রায়ই এই সব হস্তনির্মিত পণ্যগুলো কেনে এবং এটির ক্রয় করার মাধ্যমে তাদের সেই দক্ষ পেশাগুলি সম্পর্কে শেখে যা নদিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক সংস্কৃতিতে এর অবদান রাখে